হ্যালো হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি বল বল কী হলো

এখন তো এইচ এস দিয়েছিস তো বাদ বাকি যা সাব যা বিষয় আছে সেই বিষয়ে কী রকম হয়েছে তো বললি না হুম বাদ বাকি ইংরেজি ইংরেজিটা ভালো দিয়েছিস তো

ঠিক আছে কো্নো ব্যাপার না হুম হুম আর কী হ্যাঁ ভূগোলটা নিয়ে অবশ্যই দিতেই পারিস কোনো অসুবিধা নেই আর বাদ বাকি কী কী কলেজে যাবি তার সম্বন্ধে কোনো আইডিয়া আছে হুম জে কে কলেজটা ভালো জে কে কলেজটা ভালো আর গ্রামের গ্রামের দিকেও কলেজগুলো একবার আবেদন করে রাখতে পারিস হ্যাঁ হ্যাঁ পারবি কোনো অসুবিধা হবে না সেইরকম তুই এক কাজ কর মোটামুটি প্রায় সব কলেজেরই আবেদন করে রাখ কোনোরূপ যদি কোনো অসুবিধা হয় তাহলে এক না এক কলেজে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আগামীকাল ঘরে আছি আর তার আর তুই কাল এক কাজ কর কাল সকালে আমার বাড়ি আয় দেন আরও ভালো করে আলোচনা হবে এই বিষয়ে হুম হুম নিশ্চয়ই নিশ্চয়ই হুম একদম একদম কালকে সকালেই চলে আয় সকাল আটটা নাগাদ চলে আয় তারপর আমরা আলোচনা করব এই বিষয়ে হুম নিশ্চয়ই নিশ্চয়ই কাল সকালে তুই আয় চলে আয় হুম হুম হুম ঠিক আছে ভালো থাক হুম হুম হুম ঠিক আছে হ্যাঁ তুইও ভালো থাক